আমি বিভিন্ন ফুলের গাছ লাগাতে ভালোবাসি আর এটাই আমাকে বাগান করতে অনুপ্রাণিত করেছিল এছাড়া আমি যখন কারোর কোনও বাগান দেখি বা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বাগান দেখি তখন আমার প্রথম মনে হয়েছিল যে আমিও আমার বাড়ির ফাঁকা জায়গাতে ওইরকম একটা বাগান করবো আর তখন থেকেই আমার বাগান করতে শখ জেগে ওঠে তারপর থেকেই আমি বিভিন্ন রকম ফুলের গাছ লাগাই লাগিয়ে একটি সুন্দর বাগান তৈরি করেছি আমার বাগানে বিভিন্ন রঙের গোলাপ থেকে শুরু করে জবা এমন কি বিভিন্ন রঙের ফুল গাছ আছে ফুলের গাছ ছাড়াও আমি বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজির গাছও লাগাই আর এগুলো আমি বিভিন্ন নার্সারি থেকে কিনে আনি এবং তাদের কাছে পরামর্শ নিই যে কীভাবে এই গাছগুলোর পরিচর্যা করবো কী সার দেবো এই ধরো এইরকম সব আমি কোথাও কোনও নতুন ফুলের চারাগাছ দেখলে তা কিনে এনে বাগানে লাগাই আমি নিজেই বাগানের পরিচর্যা করি জল দিই মাটি কোপাই ইত্যাদি এটা আমার একটা শখ আর এই সবই আমাকে বাগান করতে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল